হ্যালো হ্যাঁ দিদি হ্যাঁ আসলে একটু প্রবলেম ছিল বুঝতেই পারছেন

হ্যাঁ আসলে আমি এরকম করি না তো জানেনই তো আর কি এ মাসে একটু প্রবলেম হয়ে গেলো গত দু মাস তাই জন্য আর কি একটু লেট হয়ে গেছে সামনে দুর্গাপূজো এখনও কেনাকাটি বাকি আছে না না সেতো আছে সবারই আছে হ্যাঁ আমি দিয়ে দেব তাড়াতাড়িই দিয়ে দেব হ্যাঁ ওই বিলগুলোও তো দিতে হবে সেটা আমি বুঝছি সবই হ্যাঁ সেতো আপনি ভালো মানুষ বলে নেননি বুঝতেই পারছি সেটা সেতো জানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আমি বলেছি ইয়েতে বাড়িতে বলেছি এ মাসে ইয়েটা করে দিতে কারণ দুমাস বাকি হয়ে গেছে বলেছি সামনে পূজো আছে কেনাকাটা আছে আপনাদেরও আর কিছুদিন আর হ্যাঁ আর কিছুদিন সময় দিন আমি দিয়ে দেব ঠিক আছে আর মোটামোটি তাও দু সপ্তাহ মত আসলে দিদি এক সপ্তাহ মানে দু সপ্তাহ পরেই আর কি টাকাটা পাবো এরকম কথা আছে তো সেই জন্যেই আর কি আমি সাত দিন সময় দিতে পারছি না কারণ আমি একটা ডেট দেব আপনাকে আর সেটাতে আমি যদি না দি সেটাও তো একটা খারাপ না একটু ম্যানেজ করুন দিদি একটু হেল্প করে দিন আর হবে না নেক্সট বার থেকে এরকম আমি দিয়ে দেব আপনাকে সময়ে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি অগ্রিমই দেবো হ্যাঁ হ্যাঁ সে তো আমরা সবকিছু ইয়ে টেনে পরেই চালাই দিদি কি বলবেন তা আমরাও বুঝছি জলের সমস্যা এখানে এত বেশি করে জল করাও যাবে না আর তো আর তো ভাড়াটিয়া আছে একসাথে অনেক জল খরচ করলেও তো প্রবলেম হবে না আমাদের তো সবাইকেই ইয়ে করে চালাতে হবে না না আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দেব বুঝতে পারছি আপনার ও তো কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা আমার তো সত্যি আমি তো দিয়ে দিলে ভালই হয় আমার দিতে পারলেই তো ভালো এই বারের মত একটু ইয়ে করে দিন না দিয়ে দেব না হয় পরের মাসে অগ্রিম টাকা আসলে আমি দু সপ্তাহ পরেই টাকাটা পাবো ওই জন্যই আর কি অতো দিন সময় চাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি দুসপ্তাহর মধ্যে ক্লিয়ার করে দেব সে বিষয়ে আপনি আর ভাববেন না হ্যাঁ হ্যাঁ জল জল আমরা কমই খরচ করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে